আমি যখন ক্লাস ইলেভেনে পড়তাম তখন যখন উচ্চ মাধ্যমিকের জন্য ফর্ম রেজিস্ট্রেশন করা হয় তার যেই স্কুল থেকে একটা নির্দিষ্ট তারিখ দেওয়া হয়েছিলো আমি কোনো কারণে স্কুল না যাওয়ার জন্য সেই তারিখটা ঠিক কবে আমি জানতে পারি নি যার ফলে সেইদিন যেদিন ফর্ম ফিল আপ করা হচ্ছিলো আমি স্কুলে পৌঁছাতে পারিনি এবং সেই কারণ বশত ফর্মটা আমার পূরণ করাও হয় নি যার জন্য আমাকে অনেক সমস্যায় পরতে হয়েছিলো পরবর্তী সময়ে আমি স্কুলে গিয়ে অনান্য শিক্ষকদের কাছে অনেক অনুরোধ করার ফলে তাঁরা আমাকে একটা অন্য তারিখ দিয়েছিলো যার ফলে আমি সেই দিন গিয়ে সম্পূর্ণভাবে ফর্মটা পূরণ করতে পেরেছিলাম এবং আমি এই ভুলটা যে করেছিলাম তার জন্য স্যারদের জন্য অনেক সাহায্য পেয়েছিলাম এবং সেই কারণে ফ্রমটা পূরণ করা হয়েছিল